হ্যাঁ নমস্কার ম্যাডাম আপনি কি শিল্পাশ্রীর মা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে আপনার স্কুলের আপনার মেয়ের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কথা বলছিলাম বলছি হ্যাঁ বলছি আপনি একটু স্কুলে অসুবিধা হয়ে গেছে আর কি সেক্ষেত্রে আপনি বাড়িতেই আছেন বলতে আপনার স্কুলে টিফিনে সবাই খেলাধুলো করছিল তো আপনার মেয়েও সব সমস্ত বন্ধুদের সঙ্গে খেলাধুলোই করছিল কিন্তু ছুটতে ছুটতে হঠাৎ করে সে পড়ে যায় গিয়ে তার পায়ের মধ্যে একটু চোট লেগেছে মাথা দিয়ে একটু রক্ত বেরিয়েছে মাথার কপালটা ফেটে গেছে আর কি তো তাকে আমরা না প্রথম সেখানে যে স্কুল থেকে নিয়ে খেলার মাঠ থেকে নিয়ে এসে ঘরের মধ্যে বসিয়ে ওর প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনি কি এখন আসতে পারবেন কারণ আপনার মেয়ে মেয়ে না না ও একদম ঠিক আছে ডাক্তার বিভিন্ন রকম ওষুধ দিয়েছে ও খাচ্ছে আর ও এখন মাকে খুঁজছে হ্যাঁ ও অসুবিধাটা আর কিছু নেই একটু সামান্য রক্ত বেরিয়েছিল পাটা হয়ে আপনার মা মা করছে তখন থেকে ওই জন্য আপনাকে কল করা আর কি আপনি

হ্যাঁ একটু বুঝিয়ে এখন একটু শান্ত আছে তো আপনি আসতে পারবেন না আপনার মেয়েকে হচ্ছে আমরা গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসব এখন অনেকটা কাঁদছে মেয়েছানাটা একটু আপনার মেয়ে একটু অনেকই কাঁদছে আর আপনার এখন তো আর ক্লাস করতে পারবে না যেহেতু একটু অসুবিধা হয়ে গেছে পা দিয়ে রক্ত টক্ত বেরিয়েছে তো ক্লাস

ও তো একটু শান্ত হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কারণ ও ও বলছে এই গরমের মধ্যে ছুটতে গিয়ে আমার মাথা ঘুরিয়ে গেছে গরমের মধ্যেই মাথা ঘুরিয়ে গেছে ওই জন্য আমি পড়ে গেছি একটা পাথর ছোট্টো পাথরের টুকরো ছিল সেইটা একটু পায়ে লেগেছে আর কি যে তো আপনি হচ্ছে তো তাহলে একটু তাড়াতাড়ি আসবেন তাহলে ওকে হাসপাতাল থেকে স্কুলে নিয়ে যাচ্ছি আর কি

ওকে ওকে ওকে হ্যাঁ ওকে হসপিটালের মধ্যেই বসিয়ে রাখছি তাহলে আপনি আসুন হ্যাঁ না না সেরকম ভয় পাচ্ছে না কারণ আমরা শ সমস্ত শিক্ষক ম্যাডাম শিক্ষিকারাও রয়েছে ওর পাশেই সেই জন্যই এখন ভয় পায় না পাচ্ছে না আর কি আপনি তাড়াতাড়ি চলে আসুন ও তো মা মাকে দেখতে চাইবে হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসুন একটু রেখে দিচ্ছি